আগেকার দিনে হাত পাম্প বলতে টিউওয়েল ছিলো এখন টিউওয়েলটা বলতে গেলে উঠেই পড়েছে এখনকার জীবনে কোনো ছেলে মেয়েই টিউওয়েল দেখেনি কারণ আগে কিছু ছিলো না সাবমারসিবল মিনি টিনি কিছুই ছিলো না আগে আমাদেরকে চাষাবাদের জন্য টিউওয়েল থেকে টিপে অনেকক্ষণ ধরে টিপে এক জায়গায় জলটা জমায়েত করে সেইটা থেকে চাষ হতো এবং খাওয়ার দাওয়ারের জল সেইটা থেকেই নিতে হতো প্রচুর কষ্ট হতো এখনকার জীবনে তো অনেক কিছু হয়ে গেছে যেমন সাবমারসিবল সাবমারসিবল হয়েছে তারপর হচ্ছে আপনার পুকুর টুকুর নদী নালা থেকেও অনেকে কারেন্টের সাহায্যে না হলে অনেকে জেনারেটারের সাহায্যেও জল নিয়ে চাষাবাদ করে এবং সাবমারসেলের জল অনেকে খায়ও এই জন্য আর গ্রীষ্মে তো একটু অসুবিধাই হয় মাটির নীচে অনেক নীচে জল নেমে যাওয়ার কারণেই আগেকার যুগে টিউওয়েলে টিপে টিপে অনেকক্ষণ ধরে জল টিপতে হতো দিয়ে জল তুলতে হতো তখন বিরাট কষ্ট হতো এখন তো সাবমারসিবল হয়ে যাওয়ার কারণে খুব সহজে জল আমরা শোধন করতে পারি